আমি কিছুদিন আগে একটি মুখে লাগানোর ক্রিম অর্ডার করেছিলাম সেই ক্রিমটি দামের তুলনায় খুবই পরিমাণ বেশি এবং এটির গন্ধও খুব সুন্দর লাগানোর পরে আমার ত্বক ভীষণই মসৃণ হয়ে গেছে এবং খুবই চকচকে করছে সবাই বলছে যে ক্রিমটি লাগানোর ফলে আমার ত্বক ভীষণই কোমল হয়ে গেছে এবং আমাকে দেখতেও খুব ভালো লাগছে আমি এই প্রোডাক্টটি ব্যবহার করে খুবই সন্তুষ্ট